গলাটা বুঝতে পারছি না কে হ্যাঁ ও তুমি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আরে নম্বর অনেক দিন থেকে যোগাযোগ নাই তো হুম বলো কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছে এই এখন সংসার সংসার করে আর ফোন করা হচ্ছে কই এখন সংসার নিয়েই ব্যস্ত বন্ধু বান্ধবের সঙ্গে আর কোনো যোগাযোগই হচ্ছে না তা তো ঠিকই রাখতে তো হবে রাখাটা তো বেশি দরকার কিন্তু হচ্ছে কই হুম ব বলো

বিয়ে শাদি এখনো করো নি না কি ও হ্যাঁ না খোঁজ মানে সব বান্ধবীদেরকে বলা হয় নি এরকম করে নিলাম ছোটো খাটো অনুষ্ঠান করে ওইটা তো সমস্যা সবারিরই ওই সমস্যা তো থেকেই গেছে সবারই পুরোনো ফোন এবার রিচার্জটা করার দাম বেড়ে গেলো রিচার্জের সব ফোন হচ্ছে না ফোন করা ওটাই সবথেকে সমস্যা হয়ে যাচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করা হুম এ আর

আয় তাহলে একদিন ঘুরতে আচ্ছা ঠিক আছে